মাছ ধরতে গেলে সাধারণত যেসব সরঞ্জাম লাগে হাঁড়ি নৌকা জাল এবং দড়ি এবং হাপর বিভিন্ন রকম মাছ রাখার যেসব পাত্র সেসবগুলো রাখতে হয় তো সকল সময় ভাবতে হবে মাছ ধরতে গেলে আমাদের সাহসিকতারও প্রয়োজন আছে এবং মাছ ধরে আমরা সফলতা লাভ করি এবং মাছ আমরা ধরে লাভবান হই এবং মাছ আমরা ধরে বিভিন্ন রকমভাবে আমাদের জীবিকাও নির্বাহন করেছি এর আগে বা এখনও টুকটাকভাবে ধরছি এবং মাছ ধরতে গেলে যে আমাদের নোঙর ফেলতে হয় তাতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় এবং নোঙর তুলতে গেলে আমাদের বিভিন্ন রকম শায়েরি বলে সেটাকে নোঙরটাকে শক্তি ব্যবহার করে তুলতে হয়